বর্তমানে ইন্টারনেটের এতো ব্যবহার হচ্ছে যার কারণে বাংলা ভাষা অনেকটাই পরিবর্তিত হয়েছে আধুনিক যুগে ইন্টারনেট দ্বারাই সব কিছু হচ্ছে ইন্টারনেটের দ্বারাই টাকা পেমেন্ট হচ্ছে ইন্টারনেটের দ্বারাই ফর্ম ফিল আপ হচ্ছে ইন্টারনেটের দ্বারাই মানুষ আজ এখান থেকে ওখানে যেতে টিকিট টিকিট কাটছে প্লেনে করে যাতায়াতের জন্য ট্রেনে করে যাতায়াত করার জন্য এমন কি বাসের টিকিটও আজকাল ইন্টারনেটের দ্বারাই হচ্ছে যেখানে বাংলা ভাষা কিন্তু নেই ইংলিশ আর হিন্দি ভাষাতে সিলেক্ট করতে হচ্ছে তার কারণে বাংলা ভাষাটা অনেকটাই পরিবর্তিত হয়েছে এই বাংলা ভাষা না থাকার জন্য এখনকার প্রযুক্তি এখনকার দিনে ছেলে মেয়েদেরকে হিন্দি ও ইংলিশটা বেশি করে শিখতে হচ্ছে যার কারণে বাংলাটা যেন আস্তে আস্তে কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে বললেই চলে কারণ এখন সব কিছুতেই বাংলাটা চলে না সব কিছুতেই ইংলিশ আর হিন্দিটা চলে যার কারণে সব প্রত্যেকটা বাচ্চাকে ইংলিশ আর হিন্দিটা শেখাতে হচ্ছে আমরা যতোই বলি না কেন বাংলা ভাষা আমাদের গর্ব ততই যেন বাংলা ভাষাটা কোথাও না কোথাও আমাদেরকে আটকে দেয় সব জায়গাতে ইংলিশ আর হিন্দিটাই চলতে হয় সেই জন্য ইন্টারনেটের প্রযুক্তির সাথে সাথে যেরকম হিন্দি ইংলিশটা এগিয়ে যাচ্ছে সেখানে বাংলা ভাষা অবশ্যই পরিবর্তিত হচ্ছে